পুরুলিয়া জেলা বছর বছর পরিবর্তিত হচ্ছে এবং আগে যতটা পিছিয়ে পড়েছিল পুরুলিয়া জেলা এখন সেই পর্যায়ে নেই তার কারণ পুরুলিয়ায় যে প্রান্তিক মানুষেরা আছে তারা প্রান্তিক গ্রাম থেকে উঠে আসছে শহরে এবং শহর থেকে যাচ্ছে অন্যান্য জেলায় এবং অন্যান্য জেলার নানারকম সংস্কৃতি শিখে এসে তারা এগিয়ে পড়ছে এবং তাদের জায়গার মধ্যে সেই সংস্কৃতি ছড়িয়ে ফেলছে এইভাবেই তারা জীবনে উন্নতি করছে এবং উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে